এখন সবার ঘরে ঘরে এখন বাইক আছে সবাই পেট্রোল দিয়ে গা গাড়ি চালায় পেট্রোল আমাদের খুব এক খুব দরকারি একটা তেল কিন্তু পেট্রোলটা আগে ছিল পেট্রোলের কালার ছিল একটু মানে গোলাপি কালারের এখন পেট্রোলের কালার হয়েছে লাল সেই লাল পেট্রোলটা আমাদের বাইকে প্রচুর ক্ষতি করছে তার পরে এই ইঞ্জিনটা প্রচুর ইয়ে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে পেট্রোলের প্রচুর সমস্যা হচ্ছে এখন পেট্রোল সমস্যা হচ্ছে আরও পেট্রোল এখন আগে যে পরিমাণে পেট্রোলের দাম ছিল সবাই মোটামুটি গাড়ি চালাতে পারত এখন পেট্রোলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এখন গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে তার পরে এখন পেট্রোল আগে এখন পেট আগে তোমার পেট্রোলটা ভালো ছিল এখন পেট্রোলে কী একটা কী একটা মিশিয়ে দিচ্ছে পেট্রো পেট্রোলের সাথে দিয়ে কালার করছে তার ফলে প্রচুর ইঞ্জিনের সমস্যা হচ্ছে পেট্রোলটা প্রচুর সমস্যা হচ্ছে পেট্রোল আমরা গাড়ি চালাতে পারছি না পেট্রোলের সমস্যার জন্য পেট্রোল প্রচুর দাম বেড়ে গিয়েছে পেট্রোল না হলে আমরা গাড়ি চালাতে পারছি না পেট্রোলের জন্য এখন পেট্রোলের পাম্পেও গিয়েও তেল নিচ্ছি সেখানেও তেল ভালো তেল পাচ্ছি না বাইকটাকে একটা নতুন গাড়ি নিলেও পেট্রোলের সমস্যার জন্য গাড়িটাকে চালাতে পারছি না পেট্রোল আগে পেট্রোলটা ভালো ছিল এখন পেট্রোলে অনেক সমস্যা করছে পেট্রোলের জন্য গাড়ি ঘোড়া চলছে না পেট্রোল খুবই খারাপ একটা তেল আছে দু রকম পেট্রোল এখন হয়ে গিয়েছে আগে এক রকম ছিল এখন দু রকম হয়ে গিয়েছে পেট্রোল এখন পেট্রোলকে নিয়ে সবাই ব্যবসা করছে মানে সেই অরিজিনাল পেট্রোলটা কেউ দিচ্ছে না দু নম্বরের পেট্রোল আসছে পাম্পে সেই পেট্রোল নিয়ে আমাদের বাইকে যখন ভরছি তখন গাড়িটা চলছে না প্রচুর সমস্যা হচ্ছে পেট্রোল পেট্রোলটাকে কীভাবে বাড়াতে হবে কীভাবে ইয়ে করতে হবে কীভাবে ভালো করতে হবে সেটা নিয়ে আমরা ভাবছি কী করা যায় কিন্তু সেটা সমস্যার সমাধান হয়ে যাবে মনে হয় পেট্রোল এখন পেট্রোল ছাড়া আমরা গাড়িই চালাতে পারছি না পেট্রোলে যা সমস্যা হচ্ছে পেট্রোল ছাড়া আমরা কোনো জায়গায় চলতে পারি না গাড়ি ঘোড়া চল চালাতে পারি না আর বাইকে তো সমস্যা হচ্ছে নতুন বাইক কিনলেও পেট্রোল এই সব পেট্রোল লাল পেট্রোল দিয়ে প্রচুর সমস্যা হচ্ছে লাল পেট্রোলে এই পেট্রোলটাকে ব্যান করতে হবে সেই ব্যাপারে সব ভাবছি আমরা পেট্রোলটাকে কীভাবে আবার সেই আগেরকার পেট্রোল নিয়ে আসতে হবে সেই ব্যবস্থা কো হচ্ছে দেখি কী করা যায় পেট্রোল প্রচুর খারাপ পেট্রোল এখন পেট্রোলের জন্য আমরা গাড়ি চালাতে পারছি না পেট্রোলে এত এত পেট্রোল আছে দু নম্বর পেট্রোল আবার পেট্রোলে কখনো কখনো জলও মিশিয়ে দিচ্ছে পেট্রোলে খুলতে জল বেরোচ্ছে ওর সাথে কেরোসিন মারছে পেট্রোলে পেট্রোল পুরো এক এখন এখনকার পেট্রোল পুরো খারাপ হয়ে গিয়েছে পেট্রোল পেট্রোল এখন এইসব লাল পেট্রোল দিয়ে গাড়ি ঘোড়া চলবে না গাড়ি ঘোড়াকে গাড়ি চালাতে পারছি না পেট্রোলের সমস্যার জন্য পেট্রোল খুবই খারাপ একটা পেট্রোল আছে এই পেট্রোলটা নিয়ে গাড়ি ঘোড়া চলছে না পেট্রোল খুবই এটা ডেঞ্জার পেট্রোল আছে এই পেট্রোলের দ্বারা গাড়ি ঘোড়া চো চালাতেই পারছি না ইঞ্জিন সমস্যা করছে তার পরে পেট্রোল দু নম্বর পেট্রোল আছে এইসব এই পেট্রোলে গাড়ি ঘোড়া চলবে না গাড়ি ঘোড়া চললে গাড়ির প্রচুর ক্ষতি হচ্ছে গাড়ির এই পেট্রোলে গাড়ি চলছে না